হ্যালো এটা কি ট্রাভেল এজেন্সি আপনাদের এখানে কি

খুব শুনেছি এই জন্য আমনাদের এখান থেকে আমি একটা জীপ বুক করতে চাই আমাদের এখান থেকে টাকি পার্কে আমরা সরস্বতী পুজোয় যেতে চাই আমার পরিবারের লোক ও আমার বন্ধু বান্ধবীদের নিয়ে প্রায় কুড়িজন ওন বা তার বেশি আমরা একটা বড়ো জীপ বুক করতে চাই যেটা পনেরো বা কুড়িজন ধরবে যাতে আমরা সবাই মজা করে যেতে পারি আশা করি আপনারা এই জীপটা পাঠাতে পারবেন যদি পাঠাতে পারেন তাহলে আমাদের একটা ফোন করবেন আর কী রকম ভাড়া বলতে পারবেন চার হাজার টাকা চার হাজার টাকা অতো বেশি তো দিতে পারবো না সাড়ে পাঁচ হাজার টাকা দিতে পারবো বা তার একটু বেশি হলেও দিতে পারি কিন্তু গাড়িটা আমাদের এক দিন লাগবে